আমি পশ্চিম বর্ধমান জেলা থেকে আমরা বলছি অনেক স্কুল অনেক সু সুম স্কুল বাংলা মিডিয়াম স্কুল আছে বাংলা মিডিয়ামে স্কুল থেকে আমরা পড়াশোনা শিখিয়ে ছেলে মেয়েদেরকে বড়ো করি বাংলা মিডিয়াম স্কুল থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি শিক্ষকদের কাছ থেকে শিক্ষকরা বাংলা মিডিয়ামে সরকার থেকে মিড ডে মিল শুরু করে সে অনেক বাচ্চাদেরকে অনেক বাচ্চাদেরকে সহযোগিতা করে তাদের পড়াশোনা সব কিছু এগিয়ে দিয়ে তাদেরকে দেখে পড়াশোনা শিখে অনেক বাবা মারা স্কুলের ফিস দিতে পারে না সেই জন্যে বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা শেখায় বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা শিখিয়ে অনেক বাবা মা ও ইঞ্জিনিয়ার কলেজের ভভর্তি করে বাইরে কলেজে ভর্তি করে বাইরে অনেক বাবা মা পড়াশোনা শেখানোর জন্যে অনেক জমি জায়গা বাড়ি ঘর সব বিক্রি করে ছেলের আশার জন্য ছেলের ভালো ভবিষ্যতের জন্য পড়াশোনা শেখাচ্ছে পড়াশোনা শিখিয়ে তাদেরকে যখন বাইরে বাইরে থেকে কোনো চাকরি চাকরি করতে আসে তখন বাবা মাদের গর্বে বুক ফুলে যায় বাবা মারা দেখে যে আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে অনেক বড়ো হয়ে মাথা উঁচু করে পড়াশোনা শিখিয়ে কষ্ট করে তাদেরকে বড়ো করে আজকে এই জায়গায় এসে দাঁড়িইছে এই দাঁড়ানোর জন্য আমরা বাবা মারা অনেক গর্বিত বাবা মারা অনেক কি কিছু করি অনেক কষ্ট ত্যাগ ভা সব কিছু করে ছেলে আজকে আমাদের পড়াশোনা শিখে আজকে চাকরি করে বাবা মাকে দেখছে অনেক ছেলে মেয়েরা বাবা মাকে বৃদ্ধ বাবা মাকে ফেলে রেখে অনেক দূর দুরন্তে চলে যায় তাদের জন্য আমরা অনেক কিছু বলি